আমি অনেক বিনোদনমূলক কাজের সাথে জড়িত যেমন চলচিত্র দেখা কেনাকাটা ডাইনিং আউট বন্ধুদের সাথে দেখা করা ঘুরতে যাওয়া ইত্যাদি আমি এসব বেশি পুজোর সময় করে থাকি এছাড়া যখন সিনেমা হলে ভালো সিনেমা আসে তখন পরিবারের সাথে তা দেখতে যাই খাওয়া দাওয়া করি কেনাকাটা তো লেগেই থাকে পয়লা বৈশাখের জন্য জামাকাপড় পর্দা বিছানার চাদর আর যা যা দরকার কিনে থাকি পুজোর আগেও অনেক কেনাকাটা হয় বাড়ির সবার জন্য নতুন জামাকাপড় কিনে থাকি এছাড়া কোনও অনুষ্ঠান হলে বাইরে বড়ো রেস্টুরেন্টে সপরিবারে খেতেও যাই খুব মজা করি ইত্যাদি